হ্যালো হ্যাঁ বাবা না বাবা এই যে স্কুল থেকে এলাম দুপুরে দিয়ে তার পরে বিকেল দিকে টিউশন দিয়ে এখন পড়তে বসলাম পড়াশোনা এই আমার খুবই ভালো চলছে এই যে অঙ্কটা করছিলাম এখন না না পড়াশোনা চলছে বাবা তুমি চিন্তা একদম করো না আমি তো মাকে সকালে করেছিলাম কিন্তু আমি অতটা সময় পাইনি মা ওই জন্য হয়তো ভাবছে যে আমি একদমই সময় পাচ্ছি না ফোন করছি না আমি সকালে করেছিলাম হ্যাঁ আর তো বেশি দিন নেই প্রস্তুতি তো ঠিকই হয়েছে সবই মোটামুটি আমার শেষ হয়ে গিয়েছে কিন্তু ওই ইংরেজিটা একটু বাকি আছে গ্রামারটা ওটা করলেই হয়ে যাবে সুজয়বাবু তো না সুজয়বাবু পড়াচ্ছেন না তো আমি নিজের থেকেই পড়ছি এর পরে হ্যাঁ যদি ধরো একটু রাইটিংগুলোতে আমাকে সাহায্য করে দেয় তাহলে খুবই ভালো হয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আর শোনো না বাবা বলছিলাম যে আমি না অঙ্কের আর একজন আমি চাই শিক্ষক নাহলে আমার হচ্ছে না অঙ্কর এতো বড় বড় দিয়ে দিচ্ছে যে আমার মাথায় অতটা ঢুকছে না দেখো আমি তোমাকে পাঠিয়ে দেবো ওটার ফটো তুমি যদি দিতে পারো আমাকে বলে বা বুঝিয়ে তাহলে খুবই ভালো হয় নাহলে একটা তুমি গৃহশিক্ষকের জোগাড় করে দাও না আমি বন্ধু বান্ধব নিয়ে ঘুরে বেড়াইনি অমনি সকালে গেলাম তার পরে পড়লাম আবার এখন পড়তে বসেছি আমি এখন থেকে তো রাত বারোটা পর্যন্ত টানা পড়ব তারপর একটু ঘুমিয়ে নেব দিয়ে সকাল থেকে তো আবার স্কুল আছে তখন তো আর হবে না পড়া এমনিভাবেই আমার সময়টা চলে যাচ্ছে আর কীভাবে বাড়িতে ফোন করব বলো ঠিক আছে তুমি তো এখন বাইরে আছো তা আমি বাড়িতে তাহলে একটু পরে ফোন করছি তখন মায়ের সঙ্গে আমি কথা বলে নেব আচ্ছা ঠিক আছে তো তুমি কখন বাড়ি ফিরবে বলছিলাম তোমার যদি সময় হয় তাহলে দু তিন দিন এইখানে এসে একটু আমার পড়াশোনাতে সাহায্য করে দিতে তাহলে আমার একটু ভালো হতো আচ্ছা ঠিক আছে রাখি এখন